কিছু সাধারণ পেশা যাকে কেরিয়ার বাঁকুড়া জেলার লোকেদের গড়ে তোলে বা তারা কাজে সক্ষম হয় সে কিছু কিছু পেশা আছে যেমন বাঁকুড়া জেলার মানুষরা কী করে তারা আগে ভালোভাবে পড়াশুনা করে নেয় যাতে কোনো বড়ো হয়ে কাজ করে চাকরি বাকরি করে যাতে জীবনযাত্রা তাদের সফল হয় এবং জীবনযাত্রায় কোনো ইনকাম করে টাকা এবং যারা পড়াশোনা করে না তারা এই বাঁকুড়া জেলার মানুষজনরা এখানের এটাই করে কোনো ব্যবসা খুলে নেয় কাঠের দোকান বা সবজি দোকান বা চপ ঘুগনির দোকান মিষ্টি দোকান বা আরও আছে যেমন গাড়িচালক হয়ে যায় টোটো গাড়ি চালক হয়ে যায় বা লরি লরি কিনে নেয় বা আলু ব্যবসা খুলে এখানে ব্যবসাদার হয়ে যায় এরকম সব ব্যবসা খুলে এখানে এই সব জিনিস খুলে তারা হচ্ছে জীবনযাত্রা করে এবং সব কিছু এই রকম পেশা আছে যাতে এইসগুলা ছোটোবেলা থেকে তাদের পেশা এসব করার এবং এই পেশার মাধ্যমে তারা অনেক টাকা ইনকাম করে বড়ো হয়ে